হ্যালো হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ বলছি আপনি কে বলছেন ও আচ্ছা ও এখন তো ফোনে এতো কথা বলা যাবে না তো আপনি এক কাজ করুন আমার আমি আইকিউসিটি নারায়ণ সুপার স্পেশালটি হাসপাতালে আমি থাকি প্রতিদিন মানে প্রতিদিনই থাকি রবিবার বাদ দিয়ে সানডেটা বাদ দিয়ে তা আপনি ওখানে যেতে পারেন ওটা সরকারি হসপিটাল আর যদি হ্যাঁ টাইমিং ওই দশটা থেকে দুটো তিনটে অবধি আমি থাকি আর সেইরকম যদি কিছু এমার্জেন্সি থাকে তাহলে আপনি এক কাজ করুন আপনি আমার বার্নপুরে দত্ত ফার্মেসি আছে সেখানে আপনি এক কাজ করুন ওখানে যেতে পারেন ওখানে ওখানে প্রতিদিন আচ্ছা তো এখন আসলে আমি তো বুঝতে পারছি না যে কোথায় কী জন্য ব্যথা করছে আসলে সোনোগ্রাফি ব্লাড না টেস্ট করালে কিছুই বুঝতে পারবে না তো একবার চেক করে নিলে ভালো হতো তো তবুও যদি খুব পেইন হয় তাহলে এই নাম্বার কি হোয়াটসআ্যপ নাম্বার আপনার তো আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি মানে পাঠিয়ে দিচ্ছি আপনাকে দেখে আপনি ফার্মেসিতে গিয়ে দেখে নিন নিয়ে তারপর খেয়ে দেখুন আর রাত্রেবেলা খাওয়ার পর আর খেয়ে দেখবেন হ্যাঁ আর হ্যাঁ ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে আপনি ওই দেখে পরে নিয়ে নেবেন ওষুধটা ওষুধটা নিয়ে কিছু খাবার খেয়ে তারপরে খাবেন হ্যাঁ খালি পেটে কিন্তু খাবেন না হুম আর হ্যাঁ আর এখানে আমার চেম্বারে যদি আসতে পারেন তো এইখানে চলে আসবেন ভালো করে চেক আপ করতে পারব আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার ওখানে একটা নাম্বার আছে ওটা আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি ওই নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট করে তারপরে আপনি যাবেন ওখানে ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে